আঁকার সময় অনভিজ্ঞরা অনেক ভুল করে যেমন যেমন আঁকার ক্ষেত্রে আমিই অনভিজ্ঞ আমি কোনো একটা কিছু আঁকতে গেলে আমি ঠিকঠাক সেই যেটা আঁকতে চাই সেই সেই জিনিসটাকে আমি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি না কারণটা হচ্ছে যে আমি যে সেটা কীভাবে আঁকবো বা সেই জিনিসটার কী রঙ হবে বা সেই জিনিসটা কীভাবে আঁকা উচিৎ সেটা আমার খুব একটা আমি ভালোভাবে পারি না হ্যাঁ সেটাকে ঠিক করা যায় মানে সেই সম্পর্কে বিভিন্ন ছবি দেখে বা সেই ছবিটা প্র্যাকটিস করে সেই ছবিটাকে হয়তো আরও ভালোভাবে আঁকা যায় কিন্তু আমি আমি আঁকার ক্ষেত্রে সেটা খুব একটা পারি না বলে আমার ক্ষেত্রে হয়তো সেটা ঠিকঠাকভাবে হয় না কিন্তু অনেকেই হয়তো সেইটা পারে এবং সেই কোনো একটা বিষয়ে ছবি আঁকলে সেই ছবিটাকে ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারে যেটা মানুষের খুবই পছন্দের হয়ে ওঠে